হ্যাঁ আমার একটা প্রিয় প্রবাদ আছে সেটা হলো নাচতে না জানলে উঠোন বাঁকা এর অর্থ হলো যে সে জিনিসটাতে পটু নয় কিন্তু সেটা করতে গিয়ে যখন সে অসফল হয় তখন সে সেই জন্য অসফল হয়েছে তাকেই দোষারোপ করে এছাড়াও অনেক বাগধারা আছে যেমন আঠেরো মাসে বছর অষ্টরম্ভা আঁতে ঘা ইত্যাদি তারপর আমার আর একটা প্রবাদও আছে ভালো লাগে যেটা এর অর্থ হলো যখন কেউ থাকে যার থেকে আমাদের একটা কাজ করানো দরকার কিন্তু সে থাকাকালীন সেটা মনে পড়ে না যখন সে চলে যাওয়ার পর সে কথাটা মনে পড়ে যে ওঁকে দিয়ে এই কাজটা করানোর দরকার ছিলো